হ্যালো হ্যাঁ বলুন বলছি যে দিদি আমার মায়ের শরীরটা খুব খারাপ তার জন্য আমি আসতে পারবো না বেশ কিছু দিন দিদি আপনি তো জানেন আমি এখান থেকেই সেই দক্ষিণ গড়িয়া এতোটা পথ আমি কীভাবে যাই তবুও আমি কখনও ছুটি করি

মায়ের আজ শরীর খারাপ বলছি দিদি যদি আপনি মাইনের ব্যাপারটা একটু ভাববেন মায়ের অসুস্থতার কারণে আমি বন্ধ করছি এখান থেকে দক্ষিণ গড়িয়ায় যেতে গেলে আমার যে মানে ভাড়াটা লাগজে ফের আমার পারিশ্রমিক আপনার মাইনেতে পোষাচ্ছে না আর কি দিদি সে তো আজ থেকে পাঁচ বছর আগে বলা কওয়া করে নিয়েছিলেন তো এবার একটু আপনি কিছু বাড়ান আমি এতোটা রাস্তা আমি যাই না আচ্ছা দিদি বলছি যে শীতে মাল কিছু তুলেছেন না কি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা মায়ের শরীরটা একটু স্থায়ী হলে আমি আসছি কেমন তাহলে রাখছি দিদি ভালো থাকবেন কাল থেকে আর ঠিক আছে আমি কাল থেকে তাহলে আসবো হ্যাঁ রাখছি ভালো থাকবেন